হ্যাঁ দাদা ব্যাপারটা হচ্ছে আমি সকালবেলার দিকে কল করেছিলাম আপনাকে তো আমার একটা একটা মোবাইল লাগবে আর কি ব্যাপারটা হচ্ছে আমার ঠাকুমার জন্য একটা ঠাকুমা বাড়িতে একা একা থাকে ওনার জন্য একটা নতুন ফোন নেবো ভাবছি আর কি কী ধরনের ফোন কী ধরনের ফোন দেওয়া যেতে পারে ঠাকুমা ঠাকুমাকে আসলে আসলে একটু বয়স্ক ব্যক্তি তিনি কি এই ধরণের ফোন ব্যবহার করতে পারবেন হ্যাঁ হ্যাঁ আট দশ হাজার টাকার মধ্যে হলেই হয়ে যাবে শুধু মাত্র আসা যাওয়ার জন্যে আর কি না না না এই মোবাইলে আলাদা কি আছে দাদা এর দাম কত আছে এর দামটা তো বলবে এই ফোনটার আট হাজার নশো নিরানব্বই আচ্ছা না আসুবিধা নেই ফোনটা ভালোই বলছেন যেরকম বললেন শু শুনলাম সে ফোনটা ভালোই লাগছে ফোনটা কি ওয়া ওয়ারেন্টি পাবো কারণ ঠাকুমা ব্যবহার করবে কখন জলের মধ্যে ফেলে দেবে কি ভেঙে দিবে ওয়ারেন্টি কি পাওয়া যাবে আচ্ছা আমার খুব পরে যদি আমার ফোনের কোনো প্রবলেম হয় তখন সে ক্ষেত্রে আমি কি করবো আচ্ছা তাহলে আপনাদের মোবাইলের সার্ভিস সেন্টার কি আশেপাশে রয়েছে আচ্ছা তাহলে আমি হচ্ছে বিকালের দিকে আপনার দোকানে আসছি বুঝলেন আপনি দোকান বিকেলে থাকবেন তো দোকানে তাহলে বিকালের দিকে এসে ক ঠিকঠাক দাম করে ফোনটা নিয়ে যাবো আচ্ছা তাহলে এখন রাখছি হ্যাঁ